আমাদের মাতৃভাষা হল বাংলা তাই আমরা বাংলা ভাষাতেই কথা বলি এবং আমরা ছোট থেকে বাংলা ভাষার মাধ্যমেই পড়াশুনো শিখেছি তাই আমার কাছে বাংলা ভাষা খুবই একটি প্রিয় ভাষা এবং এখন কিছু কিছু ক্ষেত্রে হিন্দি ভাষারও প্রচলন হয়েছে বাইরে গেলে হিন্দি ভাষাতেই আমাদের কথা বলতে হয় তাই হিন্দি ভাষা আমরা কিছু বলতেও পারি এবং কিছু কিছু বুঝতেও পারি কিন্তু বাংলা ভাষার মতো অতটা ভালো করে বুঝতে পারি না কারণ ছোট থেকে আমাদের এখানে যখন সাংস্কৃতিক অনুষ্ঠান যাত্রা থিয়েটার সব কিছু আমরা দেখেছি তা সব বাংলা ভাষার মাধ্যমেই আমরা শুনেছি বা দেখেছি তাই বাংলা ভাষা আমার কাছে অত্যন্ত একটি প্রিয় ভাষা বলে আমি মনে করি